বাংলা ভাষা অন্য রাজ্যের আঞ্চলিক উপভাষাগুলির থেকে অনেকটিই আলাদা তার কারণ আমি বাঙালি হয়ে আমার মাতৃভাষা বাংলা এবং আমি বাংলাতেই কথা বলি অন্যান্য উপভাষার থেকে বাংলা ভাষাটি খুবই সাবলীল এবং সহজেই মনের ভাব প্রকাশ করা যায় এবং মানুষকে যেটা বোঝানোর চেষ্টা করা হয় সেটা খুব সহজেই বোঝা যায় এবং লেখার ক্ষেত্রেও যথেষ্ট সহজ হয় তার কারণ হিন্দি বা ইংরেজি বা অলচিকি ভাষা বা অন্যান্য ভাষার থেকে বাংলা ভাষাটা খুবই আলাদা তার কারণ এটা সহজে মানুষকে মনের ভাব প্রকাশ করে সমস্ত কিছু বলা যায় খুব সহজে মানুষ বুঝতে পারে যদিও হয়তো অন্য রাজ্যে বাংলার অতোটা চল নেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাংলা পুরোটাই চলে এবং আরেকটা রাজ্য আছে যেখানে ত্রিপুরাতেও বাংলা ভাষাটি চলে কিন্তু বাংলা ভাষাটা অন্যান্য উপভাষার থেকে আলাদা কেন না তার কারণ খুব সহজেই এটা মানুষকে বোঝানো যায় এই ভাষা ব্যবহারের মাধ্যমে